পশুপালনে ব্যবহৃত কিছু সাধারণ ধরনের খাদ্য আছে পশুখাদ্য এখন কৃত্রিম পদ্ধতিতেও অনেক পশুখাদ্য বিক্রি হচ্ছে বাজারে ভুট্টার দানা গম গমের কণা থেকে ভুসি এবং খোল এই সমস্ত পশুখাদ্য খুব ভালোভাবেই বিক্রি হচ্ছে সহজে কেননা পশুরা এটা খেলে দুধও বেশি দিচ্ছে এবং খুব ভালোও হচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমি বলব যদি কোনো পশু গোরু বা ছাগল গোরু বিশেষ করে যদি খাবার পরিমাণ মতো পায় তাহলে ঘাস আর যদি খড় তারা পেট ভর্তি করে খাবার পায় তাহলে সেটা খুব স্বাস্থ্যের জন্যে উপকার আর আমি এই উৎপাদন পেতে প্রাণীদের ঘাস আর খড়ই বেশি খাওয়াই তার সাথে সাথে পাশাপাশি খোল ভুসি এগুলো তো দিই এতে কী হয় যদি গোরুর দুধটাও অনেকটাই বাড়ে এবং গোরু গোরুটা খুব স্বাস্থ্য ও সবল সুন্দর হয় তার রূপ চেঞ্জ হয়ে যায় আর গোরুকে খুব ভালোভাবে ভালো সুস্থ রাখার জন্য আমি এই সমস্ত খাবারেরই উপদেশ দেবো